আমাদের আশেপাশে যারা থাকে তাদের প্রতিবেশী বলে প্রতিবেশীর সঙ্গে আমাদের প্রত্যেকের সাথেই সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় এটাই আমাদের জীবন কেউ তাদের মধ্যে ভালো কেউ খারাপ কারণ সবাইকে মানিয়ে নিই সমঞ্জস্য করে চলতে হয় তার মধ্যে আমাদের একতা বজায় থাকে একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে এতে প্রতিবেশীদের প্রধান কারণ প্রতিবেশীরা যেমন পাশে দাঁড়াতেও জানে তারা পেছনে কিন্তু নিন্দাও করতে পারে কিন্তু সব কিছু দোষ গুণ নিয়েই মানুষ যেমন তাই প্রতিবেশীরও কিছু দোষ থাকলে আমাকে ক্ষমা করে দিতে হয় আমারও কিছু দোষ থাকলে প্রতিবেশী ক্ষমা করে দেয় তাই প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক মোটামোটি একটা সমান রেখেই চলতে হয় আমার আশেপাশে পাঁচজনের প্রতিবেশীর নাম বলতে হলে প্রথমেই আসবে অলক রাই রমাকান্ত রাই সুনীল বর্মন দেবী রানী অনিল কর